পুরুলিয়া জেলায় গরম যেরকম চরম ঠান্ডাও সেরকমই চরম গরমে মানুষের সত্যিই খুব কষ্ট হয় কাজ করার জন্য এবং জলের সমস্যার কারণে তাদের খুবই অসুবিধে হয় এবং আমাদের উচিত এইসব দিকে একটু লক্ষ্য রাখা যাতে যারা কাজ করছে যারা দিন মজুর তাদের যেন জলের অসুবিধাটা অন্তত না হয় তারা যেন পরিমাণ মতো জলটুকু খেতে পায়ে তাদের কাজের মাঝখানে এবং শীত বলতে গেলে শীতও এখানে প্রচন্ড তীব্র এখানে অযোধ্যা পাহাড় সামনে হওয়ার কারণে এখানে শীতটা প্রচন্ড তীব্র হয় শীতে মানুষের জ্বালানীর খুব দরকার পড়ে কারণ ওই গ্রামের দিকে যেটা পাহাড়ের নিম্নবর্তী এলাকা ওখানটাতে প্রচন্ড পরিমাণে ঠান্ডা হয় এবং দারিদ্রতা তো আছেই পুরুলিয়া জেলায় তাই তাদের বেশি শীত বস্ত্র বা কম্বল কাঁথা এগুলোর সত্যিই খুব পরিমাণে দরকার হয় তাই তারা আগুন জ্বালিয়ে নিজেদের ঠান্ডাটাকে দূর করার চেষ্টা করে আর গরমের সময় এখানে নানারকম কাজ করা হয় যেমন নানান জায়গায় জলের ব্যবস্থা করা থাকে এবং অনেক সময় ছাতা দেওয়া হয় অনেক জায়গার থেকে যাতে তারা কাজ করতে পারে তারপর ট্র্যাফিক পুলিশ যারা থাকে তাদের সত্যিই খুব অসুবিধা তাদের সত্যিই খুব কষ্ট আর কেউ যাই করুক আমরা নিজের থেকেও পারি তাদেরকে কখনও কখনও একটু আধটু করে সাহায্য করতে আর শীতকালে আমাদের এখানে নানানরকম পিঠে পার্বণ হয় পৌষ পরবে আমাদের পিঠে হয় পৌষ পরবে আমাদের এখানে টুসু হয় টুসুর সময় সবাই কাঁসাই নদীতে যায় তারা টুসু গান করে সেখানে যায় স্নান করে মকর স্নান বলা হয় সেটাকে এবং নানানরকম পিঠে বানানো হয় দুধ পুলি গুড় পিঠে এই টাইপের সমস্ত রকমের পিঠে বানানো হয় তারা ওখানে যায় ছোটো খাটো পিকনিকের মতনই করা হয় এই সমস্ত করেই তারা শীতকালটাকে আনন্দের সাথে কাটিয়ে দেয়